পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমার এই জায়গাটি সত্যিই খুবই মানুষকে মন আকৃষ্ট করার জন্য বা পর্যটকদের জন্য খুবই ভালো গুরুত্বপূর্ণভাবে খুব ভালো ইয়ে করে ভালো জায়গা ঘোরার জন্য পর্যটকদের ঘোরার জন্য খুবই ভালো ভূমিকা পালন করে কিন্তু এই জায়গাটা ঠিক ঠাক এখনও উন্নত নেই এখানকার যে যে এখানকার যে এখানকার যে মাঠ বা এখানকার যে যে নদী নালা গাছপালা আমি যে জায়গাটা থাকি সেই জায়গার যে নদী নালা বা গাছপালা বা এখানকার যে বড়ো বড়ো স্টেডিয়াম দেখার মতো জায়গা এখানে এখানকার যে সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে দেখার জায়গাটা হচ্ছে সেখান সেটা হলো যে এই এখানকার যে ফুটবল স্টেডিয়াম এখানে বহুত লোক সব সমময় খেলা দেখতে আসে বা কম বেশি করে প্রচুর সময় ধরে তারা খেলা টুর্নামেন্ট হয় বহুত পয়সা দিয়ে দল বাইরে থেকে খেলা হ্যাঁ দল আসে সেখানে বহুত খেলাধুলো হয় সেখানে লোকজন হাসতেই পারে বা শীতকালে এখানে ট্যুরিস্ট লোকজন আসছে নদীর সাইডটাই সেখানে বহুত জায়গা থেকে বহু বাইরের থেকে বহু জায়গা থেকে সেখানে হাতে লোকজন আসে এসে শীতের সময় এসে ট্যুরিস্ট লজ আছে বা সেখানে এসে তারা ভাড়ায় থেকে এখানে সব কিছু দেখে উন্নতি করার জন্য রাজ্য সরকারের এখানে সবথেকে বড়ো জিনিস সেটা হল সাইডে যে ঘর টর আছে সেখানে ঠিক ঠাকভাবে ঘরগুলো তৈরি করা এখানে ঘর হয়েছে কিন্তু সেখানে কিছু কিছু জায়গা আছে যে সেখানে ঘরটা নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে সরকারের কোনো লক্ষ্য নেই অথচ বছরের শেষে একটা পয়সা সেখান থেকে তারা কামাচ্ছে পার্টি থেকে ভালো পয়সা সেখান থেকে কামিয়ে নিচ্ছে ভালো লোকজন আসে এখানে দেখতে সবথেকে বড়ো বড়ো লোকজন বা এখানে ঘুরতে আসে সেখান থেকে বহু দূরে এদিকে নদী আছে সেই নদীর দিক থেকে সবাই ঘুরতে চলে আসে কিন্তু সরকারের কোনো এখানে লক্ষ্য আছে সরকার পয়সা নেওয়ার সময় আছে কিন্তু সরকারের লক্ষ্য খুব একটা সেখানটাই নেই ঘর বা ঘরগুলো ঠিক ঠাক একবার কখন সেই প্রথম সময়ে করে গিয়েছিলো প্রথম সময়ে ঘরগুলো কিন্তু এখন সেখানে ঘরগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে কিন্তু সরকার সে দিকে লক্ষ্য দিচ্ছে না সেদিকে লক্ষ্য দেওয়া উচিত কারণ সরকারের সেখান থেকে কিছু তো পয়সা বছরের শেষে প্রচুর পয়সান ইনকাম হচ্ছে সরকারের সেদিকে একটু লক্ষ্য দেওয়া উচিত যাতে না নষ্ট না হয় বা বিভিন্ন ধরনের লোকজন এসে ভালো সুবিধা পর্যটকরা এসে যাতে তাদের কোনো খাওয়া দাওয়া বা এ থাকার যেন কোনো না অসুবিধা হয় সেদিকে একটু সরকারের লক্ষ্য করা উচিত তবেই তো সেখান থেকেই নামটা ছড়াবে এবং অন্যন্য লোক আরও পর্যটক যারা পর্যটকদের কাছে শোনে অন্যন্য লোক আসার জন্য পর্যটকরাও ভালো কিছু বলতে পারবে যে সেখানে খাওয়া দাওয়া চান কিছু সব উন্নত আছে তবেই সে সেইগুলো করা উচিত এবং এখান কিছু জায়গা পেতে পারেন সত্যিই সুন্দর জনপ্রিয় হ্যাঁ আমার যে লাইফে দেখা আমি একবার গিয়েছিলাম এখান থেকে প্রায় ছয় আট ঘন্টার ডিফারেন্সে গিয়েছিলাম সুন্দরবনের ওই দিকটা সেই দিকটা সত্যি সেখানে ওই সব দিকটায় পর্যটক মানে যায় মোটামুটি ভালোই সেখানে ঘুরতে টুরতে আসে কিন্তু ওখানে সত্যিই হচ্ছে পর্যটন কেন্দ্রের হচ্ছে জন্য উপযুক্ত এখানকার গাছপালা এখানকার মানুষের আয় উন্নতি কিছু কম কিন্তু পর্যটকরা যদি আসে জায়গাটা উন্নত হবে সব থেকে যোগাযোগ ব্যবস্থাটা একটু উন্নত হলে ভালো হয় সেখানে কিছু কিছু জায়গায় এখনও সেইভাবে কোনো যোগাযোগ নেই অথচ সেখানে হচ্ছে যদি সরকারিভাবে কিছু লোকজন এসে বা আর্থিক এসের লোকজন যদি সরকার সেইভাবে সহায়তা করে তাই এই জায়গাটা খুব ভালো একটা পর্যটন কেন্দ্র হতে পারে ধরুন আশেপাশে ক্যানিংয়ের দিকটাকে ওই দিকটা ধরকালের দিকটা আমি একবার ওই দিকটের কথাই বলছি ওখানটায়